আমি রাহুল ফার্নিচার থেকে একটি চেয়ার কিনেছিলাম খুব একটা উন্নত কিংবা গুণগত মানের নয় ওই দোকানের চেয়ার খুবই নিম্ন পরিমাণের কাঠ দিয়ে তৈরি আমি বেশি দিনও হয় নি মোটামুটি দিন কুড়ি হলো সেই চেয়ার নিয়ে এসে ব্যবহার করছি দেখছি কাঠে ঘুণ ধরেছে এবং কাঠের পায়ার এক দিকে ছেড়ে চলে যাচ্ছে চারিদিকে দেখছি খোলসগুলো উঠে যাচ্ছে আমি চাই যেন আরো উন্নত মানের কাঠ এনে যেন দোকানে চেয়ার টেবিল তৈরি করেন কারণ ওই দোকানে এখন বর্তমানে যা পরিস্থিতি সেই দোকানের মাল কেনা যাবেই না পরবর্তী পর্যায়ে দেখবো যদি কোনো অন্য কোনো নতুন দোকানে কাঠের চেয়ার পাওয়া যায় তাহলে আমরা কিনে নিয়ে আসবো এবং ব্যবহার করবো কিন্তু রাহুল ফার্নিচারের দোকানের চেয়ার আমরা আর নেবো না